হ্যালো হ্যাঁ বলছিলাম আপনে কি বউ বাজারেতে কাপড়ের বিক্রেতা আমি কাপড়ের দোকানের মালিকের সাথে কথা বলছি এবার কি কি নতুন মাল এসেছে আচ্ছা তো আমি যদি একটা সোয়েটার নিতে চাই কীরকম দাম পড়বে আচ্ছা হুম আর যদি আমি একটা কাশ্মীরি চাদরগুলো হয় গায়ের চাদর ওগুলো নিতে গেলে কেমন দাম পড়বে আচ্ছা আপনি মোটামুটি আমাকে দেড় হাজার টাকার মদ্যে যে চাদর হবে সেটা একটা কালো রং দেখে একটা প্যাকেট করে রাখবেন আর এমনি নতুন কুর্তি আছে ভালো কিছু

হ্যাঁ আপনি আমাকে দেখাতে পারবেন এখন রিলগুলো বের করে হ্যাঁ ঠিক আছে একটু অন্য নতুন যেই কুর্তিগুলো এসেছে ওগুলো আমাকে একটু দেখান আপনি সব কালারই বের করেন আমার যেটা ভালো লাগবে আমি সেটাই নিবো এইখানে যে পিঙ্ক কালার যেটা কুর্তিটা আপনি দেখাচ্ছে দেখাচ্ছেন আমাকে এইটা প্যাক করে দেন এইটার দাম কতো হবে ঠিক আছে আপনি এটা আমাকে হাজার নিয়ে প্যাক করে দিবেন আর বলছিলাম এখন বাচ্চাদের টুপি আসছে দশ বারো বছরের বের করেন একটু দেখি আগে কতো দাম এটার তিনশো টাকা আচ্ছা আচ্ছা তাহলে এক এখান থেকে একটা টুপি আর ওই কুর্তিটা একটা গায়ের চাদর আরেকটা সোয়েটার এসবগুলো নিয়ে কত দাম হবে আচ্ছা আমি ছশো টাকা দিবো না পাঁচ হাজার দিবো আপনি এই সবগুলো প্যাকেট করে দেন আমাকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখনই নিবো আপনি প্যাকেট করেন ঠিক আছে